পশ্চিমবঙ্গের বিখ্যাত মল বলতে সাউথ সিটি মলটাকেই আমরা মানি কারণ ওখানে গেলে বড় বড় ব্র্যান্ডের সমস্ত কিছু পাওয়া দোকান থাকে এবং সমস্ত কিছু পাওয়াও যায় যে আপনি ধরুন কোনো মিষ্টির অর্ডার করবেন ওখানে একটা মলে ঢুকে গেলেন সেখানে গিয়ে আপনি মিষ্টির অর্ডারটাও দিতে পারবেন বা দামি ব্র্যান্ডের হয়তো আপনি জামা কাপড় কিনবেন তারও ব্যবস্থা আছে সেখান থেকে নিতে পারবেন বা গয়না কিনবেন সেটাও কিনতে পারেন হীরের গয়না বলুন সোনা বলুন রুপো বলুন এবার ব্র্যান্ড অনুযায়ী ওরা তো রেখেছে সেই অনুযায়ী আপনারা কিনতে পারেন এবার বিভিন্ন জুতো ধরুন একটা ব্র্যান্ডের জুতো আপনি হয়তো ভাবছেন বাটা বা অজন্তা এই যে বড় বড় কোম্পানি আছে তাদেরও শোরুম আছে সেখানে গিয়ে আপনি কিনতে পারেন টাইটানের ঘড়িও কিনতে পারেন এবারে হয়তো ভাবছেন কফি খাব কফি শপও আছে সেখানে গিয়ে বসে আপনারা ঠান্ডা পানীয় বা যে কোনো ধরনের আরো অনেক কিছু খাওয়া দাওয়া এবার যদি বলেন আমি পর্যটকের জন্য বাইরে থেকে এসে পর্যটন করব তাহলে আপনারা অবশ্যই সাউথ সিটি মলকে এক নম্বর হিসেবে চলে আসবেন কারণ হচ্ছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আপনি যদি মনে করেন যে এ টু জেড আমি ওখান থেকে শপিং করে নিয়ে যাব বাড়িতে তাও করতে পারেন বা ঘুরে বেড়ানোর জন্যও ওখানে ব্যবস্থা করা আছে আপনাকে সমস্ত শপিং মল দেখানোর জন্য লোক আছে দেখিয়ে দিতে পারবে বা বলতে পারবে যে আপনি এই ব্র্যান্ডের জিনিসটা কিনুন এখান থেকে কম দামে পেয়ে যাবেন এবার ওখানে কম দাম বলতে তো খুব লো কোয়ালিটির মাল থাকে না ওখানে হাই কোয়ালিটির মাল থাকে আর ওখানে ধরুন বড় বড় সিনেমা আর্টিস্ট বলুন চলচ্চিত্রে যারা যুক্ত আছে বা কবিতা বলেন যারা যারা গান করেন ওখানে একজন না একজন রেগুলারই আসেন তারা শপিং করেন তাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে তাদের সঙ্গে কথা বলতে পারবেন বা রেগুলার যাতায়াত করলে তাদের যে বাচনভঙ্গি সেটাও আপনি বুঝতে পারবেন যে কীভাবে ওরা চলাফেরা করে সেটাও করতে পারবেন